আমি একটা নতুন ছবি আঁকছি নিজের মনে একটা বিশ্বাস এবং নিজের মনে একটা প্রেরণা নিয়ে এবং নিজের মনে একটা প্রথমত এক কঠোর ইচ্ছা নিয়ে যে একটা আমাকে ছবি আঁকতেই হবে এবং সে ছবিটা কে নিজের খাতার মধ্যে তুলে ধরতেই হবে এবং সে ছবি আঁকার মধ্যে যে আনন্দটা যে আহ্লাদ যে ফুর্তিটা সেটা একমাত্র শিল্পী জানে এবং সে ছবি আঁকার জন্য প্রথমে আমার দরকার একটা ব্রাশ এবং তুলি এবং ছবি আঁকার জন্য পেনসিল রঙ অতি অবশ্যই খাতার দরকার হয় এবং সে ছবির জন্য মূলত দরকার হয় নিজের মনে একটা বিশ্বাস এবং নিজের একটা ভরসা এবং নিজের একটা মনে ফুর্তি আহ্লাদ কারণ কোনো জিনিস ইচ্ছা ছাড়া হয় না এবং ছবি এবং ছবি আঁকা একটা এমনই জিনিস যেখানে তোমার ইচ্ছাটা খুবই প্রয়োজনীয় এবং সে ছবি আঁকার জন্য কখনও আমি কোনো ছবি এবং আমার মোবাইলে তোলা ছবি ফোনে তোলা ছবি ব্যবহার করি বা কখনও কখনও নিজের মনের মধ্যে থেকে যে চোখ বন্ধ করলে যে চোখ বন্ধ করলে মন থেকে ছবিটা দেখতে পাই ছবিটা আমি এখানে খাতার মধ্যে তুলে ধরি